কৃষিমাতৃক দেশ ভারত এবং পশ্চিমবঙ্গ তার সে রাজ্যগুলির মধ্যে তার রাজ্যগুলির মধ্যে অন্যতম রয়েছে এবং এখানকার একটি অন্যতম জেলা ঝাড়গ্রাম যেখানে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ কৃষিজীবী দুঃখের বিষয় হলো সেখানে কৃষকের কাছে ফসলের যথার্থ দাম না পেয়ে এখনও আত্মহত্যা করতে হয় এবং তার জন্য কোনো হেল্পলাইন এখানে যথেষ্ট পরিমাণে নেই এছাড়াও এখানে কোনো কাউন্সেলিং সেন্টার সেরকমভাবে নেই তবে বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থার উদ্যোগে ও বিভিন্ন ধরনের সচেতনতা শিবির করা হয় এছাড়াও প্রশাসনের মাধ্যমেও বেশ কিছু ছোটো ছোটো ব্যবস্থা নেওয়া হয়েছে যেগুলি সর্বক্ষেত্রে কার্যকরী হয় না শুধুমাত্র সচেতন করে এর থেকে বাঁচানো সম্ভব নয় কারণ যেখানে কৃষিমাতৃক দেশ ভারত সেখানে কৃষকেরা ফসল ফলিয়ে তার যথার্থ দাম পায় না বা বিক্রি করতে পারে না ফলে তাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হয় যথেষ্ট পরিমাণ দাম না পেয়ে কৃষকেরা যেহেতু আত্মহত্যা করছে তাই সরকারের কাছে অনুরোধ যে তাদেরকে বাঁচানোর চেষ্টা করার জন্য বেশ কিছু গাইডলাইনস বা বেশ কিছু হেল্পলাইন তৈরি করার জন্য জরুরি এবং এগুলির সাহায্যে আমরা তাদেরকে যথেষ্ট সাহায্য করতে পারি কারণ একটা কৃষক তার পরিবারের কর্তা তাই তার মৃত্যুতে তার পরিবার ভীষণ ক্ষতিতে পড়তে পারে